আমি অনেক জায়গায় গিয়েছি তার মধ্যে দীঘা পুরী গঙ্গাসাগর মহাবালেশ্বর দীঘার সমুদ্রে সমুদ্রে স্নান করা বা ওখানে ঘোরা খুবই আনন্দের ব্যাপার দীঘার সমুদ্রও খুবই সুন্দর আর পুরীতে পুরী তো পুরীর সমুদ্র এবং জগন্নাথ মন্দির চার ধামের মধ্যে একটা ধাম খুব বিখ্যাত ওখানের খাওয়া দাওয়া বিখ্যাত খাওয়া হচ্ছে গিয়ে খাজা খাওয়া দাওয়া ঘোরার জন্য খুবই ভালো গঙ্গাসাগর হচ্ছে গিয়ে ইয়ে গঙ্গাসাগর হচ্ছে গিয়ে গঙ্গার মোহনায় ওখানে কপিল মুনির আশ্রম আছে বিখ্যাত কপিল মুনির আশ্রম ওখানেও খুব প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর আর মহাবালেশ্বর মহারাষ্ট্রের পুনের পুনে জেলায় ওটা ওখানের ওখানে মহাবালেশ্বর বাবা মহাদেবের মন্দির আছে তাছাড়া ওখানের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম খুব সুন্দর ওখানে না গেলে বোঝা যাবে না